বাইক কেনার পর সাধারণত মানুষ বাইক চালানো নিয়ে ব্যস্ত থাকে বাইকের স্পিড বেশি দিলে বাইকের ইঞ্জিনের ক্ষতি হয় যেমন ঠিক ঠিক মতো গিয়ার চেঞ্জ ঠিক মতো না হলে তাহলে ইঞ্জিনের ক্ষতি হতে পারে যেমন আমাদের যে এই সাধারণত যে বাইকগুলো ওই বাইকগুলো ঠিকমতো যদি গিয়ার চেঞ্জ করা হয় কিংবা কন্ট্রোল যদি ঠিকমতো করে চালানো যায় তাহলে বাইকগুলো ভালো থাকে যেমন এখনকার যে বুলেট বাইকগুলো এগুলার এত শব্দ যাদের হার্টের প্রবলেম তারা তাদের খুব ক্ষতি হয় তাতে এই শব্দগুলো যাতে কমিয়ে মানে বাইকের যদি চালানো যায় নিজেও সুস্থ থাকতে পারে এবং অপরকেও সুস্থ থাকতে সাহায্য করতে পারে